যে আমার পরিবারের সদস্য বলতে আমার মেইনলি আমি আমার মায়ের কাছে রান্নাবান্না শিখেছি এবং ছোটো থেকে রান্নাবান্নার প্রতি আমার একটু বেশিই ন্যাক ছিল ছোটো থেকে বলতে প্রায় পনেরো ষোলো বছর বয়স থেকে আমি রান্নাবান্না মায়ের হাত ধরেই শিখেছি এবং মায়ের পিছন পিছন ঘুরে ঘুরে রান্নাবান্নার সমস্ত মশলা পাতি যেগুলো ছিলো সেগুলো দেওয়া নেওয়া করতে করতে আস্তে আস্তে সমস্ত রান্নার ব্যাপারে জেনেছি নুন লঙ্কা হলুদ জিরে কখন কোথায় কীভাবে ব্যবহার করতে হয় এবং এবং রান্নার প্রতিটি বিষয় কীভাবে কোন সবজি কার সঙ্গে ঠিকভাবে যাই সেই সমস্ত জিনিসপত্র আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি এবং রান্না বলতে এখন আমি সমস্ত কিছুই করতে পারি যেমন কি বিরিয়ানি থেকে শুরু করে পোলাও চা কফি ম্যাগি চাউমিন লুচি আলুরদম ঘুগনি ইত্যাদি সমস্ত প্রকার রান্না আমি মোটামুটি পারি এবং রান্নাতে বলতে গেলে আমি খুবই পটু এইভাবে আমি আমার রান্না শিখেছি এবং এইভাবে রান্না শেখার পিছনে আমার মায়ের অবদান সবথেকে বেশি